পঁচিশ হাজার দুশো তিন দশ হাজার একশো পনেরো পনেরো হাজার চারশো ষোলো আট হাজার একশো দুই চার হাজার দুশো এক